এটা কি স্বপ্না ট্রাভেলস কথা বলছি আচ্ছা ঠিক আছে আমি দীবায় আমি দীঘায় যাবো ফ্যামিলি নিয়ে তা আমার একটা গাড়ি দরকার

যে কোনও গাড়ি হলে হবে একটু ভালো গাড়ি তো আপনাদের প্রোমো কোড ব্যবহার করার জন্য কোনও ছাড়পত্র এরকম সিস্টেমটা আছে হ্যাঁ যদি থাকে তো ভালোই হয় তা ঠিক আছে একটা ভালো গাড়ি চয়েস করে পাঠান আমি বলছি চাই টাটা সুমো পাঠান বা মারুতি

একটা ভালো গাড়ি সেই এসস্কারপি হোক পাঠাবেন হ্যাঁ কোন গাড়ির কী ভাড়া আপনি নেবেন আচ্ছা এস এসস্কারপি চার হাজার টাকা আচ্ছা আর টাটা সুমো

আর মারুতি

ঠিক আছে এসস্কারপিটাই পাঠান

ড্রাইভার একটু ভালো দেখে দেবেন দূরের তো সফর তো আর এছাড়া আর কোনও আপনাদের এক্সট্রা খরচ আমাকে দিতে হবে না কি আচ্ছা পার্কিং চার্জও দিতে হবে আচ্ছা ও পার্কিং চার্জ নয় দেওয়া যাবে কিছু আচ্ছা ঠিক আছে তো ড্রাইভারের খাওয়াদাওয়া বা টিফিন চার্জ লাগবে না কি হ্যাঁ ওটা আমার ব্যাপার ঠিক আছে দিয়ে দেবো ওটা অসুবিধের নয় থাকতে থাকতে তো বন্ধুত্ব হয়ে যাবে তো অসুবিধা নয় তো ড্রাইভারটাকে একটু ভালো ড্রাইভার দেখে পাঠাবেন কেন দূরের ব্যাপার ফ্যামিলি নিয়ে যাওয়া এই জন্যেই নয়তো এই চালু গাড়ি আমার এলাকাতেও আছে আমি ধরে নিতে পারতাম যার জন্য আপনাদের কাছে ফোন করলাম প্রোমো কোডটাও আবার আছে আমার কিছু সেটাও আমি হেল্প পেয়ে যাবো ঠিক আছে তাহলে আর কাল সকাল নটায় পাঠান কিন্তু অ্যাঁ আমি কিছু অ্যাডভান্স ফোনপেতে করে দিচ্ছি